আমাদের এখানে খেলা বলতে ইনডোর মানে ঘরের ভিতরে যে খেলাটি হয় সেটি হলো ক্যারম খেলা দাবা খেলা ব্যাডমিন্টন ভলি এটা ইনডোর আর আউটডোর হচ্ছে ফুটবল ক্রিকেট হকি কবাডি এসব খেলা হচ্ছে আউটডোর